দৌড়ের পরে যে কোনো পানীয় পান করা উচিত নয় কিন্তু কথায় বলে জলই জীবন আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হল জল জল খাওয়ার ফলে শুধু আমাদের তেষ্টাই মেটে না সেই সঙ্গে শরীরে জলের মাত্রা বা ভারসাম্যও বজায় থাকে কিন্তু প্রতিদিন ঠিক কতটা জল খাবেন রোজ কতটা জলের প্রয়োজন আপনার শরীরে এ বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নেই জল আমাদের দেহকে হাইড্রেট এবং স্বাস্থ্যকর রাখে আমাদের দেহের প্রতিটা কোষে জলের প্রয়োজন জল কেবল আপনার হজমের জন্য নয় হৃদয় ফুসফুস এবং মস্তিষ্কের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ তবে আপনি কি জানেন কখন কখন জল পান করা উচিত বিশেষজ্ঞদের মতে আপনি জল পান করার সঠিক সময় এবং পরিমাণ জানলে রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন কেউ সারা দিন বোতলের পর বোতল জল খেয়ে শেষ করে দেন কেউ আবার বোতল শেষ করতেই হাঁফিয়ে ওঠেন খাবারের সময় অনেকে জল পান করেন না এটি করা সম্পূর্ণ ভুল বিশেষজ্ঞদের মতে খাবারের সঙ্গে জল পান করা ঠিক নয় আসলে এই তন্ত্রগুলো আপনার পাচন তন্ত্রের মধ্য দিয়ে যায় এবং জলও শোষণ করে